এখন এমন কিছু পরিবার আমাদের চোখে ধরা পড়ে যেখানে দেখা গিয়েছে তাদের পূর্বপুরুষরা প্রায়শই সকলেই কৃষিকাজে নিযুক্ত থাকলেও এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা ওই কৃষিকাজ বেছে নিচ্ছেন না তার কারণ এখন কৃষক পরিবারের ছেলে মেয়েরাও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে যখনই তারা উচ্চশিক্ষিত হয়ে ওঠে তখন তাদের লক্ষ্য থাকে বড় একটা চাকরি করা তাই এই চাকরি করতে গিয়ে আর কৃষিকাজে তাদের মন থাকে না দেখা যায় তাঁদের বাবা কাকা দাদু এরা কৃষিকাজে নিযুক্ত থেকে ফসল ফলালেও এখনকার ছেলেমেয়েদের সেদিকে কোনো গুরুত্ব থাকে না তারা নিজেদের চাকরি বাকরি নিয়েই ব্যস্ত থাকে এবং বেশিরভাগ চাকরি সূত্রে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বসবাস করে যেখানে চাষবাস করা মোটেও সম্ভব নয় পশ্চিমবঙ্গর পশ্চিম মেদিনীপুর জেলায় কৃষির গুরুত্ব অপরিসীম কারণ আমরা জানি পশ্চিমবঙ্গ হল কৃষিভিত্তিক এলাকা এখানে কৃষিকাজ না থাকলে বিভিন্ন ধরনের শিল্প বিনষ্ট হবে এবং চাষীরা ফসল না ফলালে সেখানে যে সবজি চাল ধান গম ইত্যাদি কৃষিজ ফসল পাওয়াই যাবে না এবং যেটা দেশের পক্ষে খুবই ক্ষতিকর